হ্যাঁ স্থানীয় লোকজন এই ধর্ম বরঞ্চ ঠিকই যে লোকজন কীভাবে পালন করে সেটি হচ্ছে যে নানান মন্দিরে নানান দেবদেবী মন্দিরে নানান লোকজন উপাসনা করে কেন্দ্রগুলিকে যে এতো বড়ো স্থানীয় স্থানীয় গান অনুষ্ঠানের মাধ্যমে যেমন সব নানান দেবদেবীর মন্দিরে নানান ধরনের মানুষ যায় সেখানে নানান গান আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্ভুক্ত করে তাদের দেবতাকে পুজো করে যে যেমনভাবে পারে তেমনভাবে সেই মন্দিরে পুজো পালন করে থাকে যেমন দুর্গাপুজো পাঁচ দিনের পুজোকে যেমন আর নতুনত্ব করে তোলে যেমন কালীপুজো দুর্গাপুজো সমস্ত পুজোটাই মানে নিয়মিত করে একদম পালন করে